আমার প্রিয় রাজ্য উত্তরপ্রদেশ কারণ উত্তরপ্রদেশে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র আছে সমাধিস্থল রয়েছে বড় বড় মন্দির রয়েছে বিখ্যাত কিছু সমাধিস্থল যেমন কুতুব মিনার লালকেল্লা এছাড়া রাম মন্দির রয়েছে সরযূ নদীর তীরে সেই বিখ্যাত রাম লালা লালার মন্দির রয়েছে এছাড়া সমাধিস্থল যেগুলো রয়েছে রয়েছে এছাড়া আমার ভ্রমণ করতে কোথায় চান যে প্রশ্নের উত্তরে আমি বলতে পারি আমি ভ্রমণ করতে চাই পশ্চিমবঙ্গের দার্জিলিং দীঘা মুকুটমণিপুর এই সমস্ত স্থানগুলি আমি ভ্রমণ করতে চাই কারণ প্রত্যেকটা জায়গাতে বিশেষত্ব রয়েছে দীঘাতে সামুদ্রিক যে ঢেউয়ের পরিলক্ষণ আমরা লক্ষ্য করি সেই আকর্ষণীয় ঢেউ দীঘাতে এছাড়া দার্জিলিংয়ের যে বরফে ঢাকা পাহাড় কত সুন্দর দেখায় সেগুলোই আমি দেখতে চাই এই কথা এগুলো বলতে চাই এই জন্য আমার আমি পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং মুকুটমণিপুর এবং দীঘা ভ্রমণ করতে চাই